পশ্চিমবঙ্গের সংবাদ যারা সাংবাদিকরা আছে তো তারা হ্যাঁ অবশ্যই তারা বিভিন্ন যখন কোনো ভালো ঘটনা হোক বা খারাপ ঘটনা হোক তারা অবশ্যই সেই জায়গায় পৌঁছে যায় এবং সেই ঘটনাটি সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এবং তারা সব কিছু ঠিকঠাক মানে তদন্ত করে এবং সেগুলোকে দেখে দেখে সেগুলোকে সে বিষয়গুলি তুলে ধরে তো পশ্চিমবঙ্গের সাংবাদিকরা সব কিছু খুঁটিয়ে দেখে এবং মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে